হ্যালো হ্যাঁ চন্দ্রকোণার কি জিরাট স্কুল থেকে বলছেন এখানে আমার একজন ছেলে পড়ে ঠিক আছে আমার বড়ো ছেলে পড়ে তো ও খেলতে গিয়ে তো ভালোই চোট পেয়েছে আপনারা কি খোঁজ রাখেন না ফার্স্ট এইড বক্সের ট্রিটমেন্টে কি আর হয় ম্যাডাম ওকে তো একটু কেয়ার রাখতে হবে না আপনাদের কাছে আমরা পাঠিয়েছি সকাল থেকে তো আপনারা দেখবেন না সিস্টাররা এত ভালোভাবে দেখলে কি তারপরে এরকম দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের গাফিলতির ফলেই তো আজকে ঘটছে না আপনি না বসে বসে অফিস রুমে আড্ডা দিচ্ছেন ডিউটির সময় এটা আজ দুর্ঘটনা হয়েছে এটা ছোটো খাটো হলেও তো অনেকটাই বড়ো হয়েছে যে এর থেকে তো আরো বড়ো হতে পারত না তখন আপনারা কি সায় দিতেন এরকম ভাবেই সায় দিয়ে দিয়ে যেতেন অন্য কিছু বলুন এরকম অন্য স্টুডেন্টেরও হতে পারে আমার ছেলে বড়ো দুর্ঘটনা হলে তার দায়টা কে নিত বলুন সে সবটা ঠিক আছে আপনাদের ওই বাগানে ওইসব দোলনা টোলনা রাখা তো উচিত হয় না না যে কোনো সময় দুর্ঘটনা ঘটল ওইসব বাদ দিয়ে দিন দোলনা রাখার দরকার নেই বাচ্চাদের স্কুলে দোলনা থাকে না অত দোলার জন্য ওগুলো পার্কে থাকে স্কুলে ব্যবহার হয় না ওর জন্যই তো আজকে সেটা তো শুধু চেষ্টা করব বললে হবে না আজ আমার ছেলের হয়েছে কালকে অন্য আদার্স গার্জেনের ছেলের হতে পারে ঠিক আছে তো ওটা আগে ইমিডিয়েটলি খুলতে হবে নাহলে ওটাতে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে বড়ো সড়ো দুর্ঘটনা হয়ে যাবে আর যদি পায়ের দিকে না ছল্লি মাথার দিকে ছল্লি হত ব্যাপার হতো না তাকে তো কেয়ার রাখতে হবে আপনাদের কে আপনারা বাগানের মতো সাজিয়ে রাখছেন গার্ডেনের মতো প্লাস পার্কের মতো এগুলো তো হয়না স্কুল স্কুলের মতো থাকবে না ভালোই লেগেছে আপনারা তো খেয়াল করেন না আমরা তো বাড়িতে এসে দেখতে পাচ্ছি ঠিক আছে রাখছি আপনারা আমার কথাটা মাথায় রাখবেন